হ্যাঁ কে বলছেন বলুন কী দরকার আচ্ছা রং তো অনেক রকম আছে এ এবারে আপনি কী কী রং নেবেন বলুন অনেক রকম কালার রং আছে আচ্ছা সে লোক দিয়ে দেবো কিন্তু ঠিক আছে আপনার কবে দরকার বলুন আমি ঠিক মতো লোক পাঠিয়ে দেবো আর কী কী রং লাগবে সেটা বলে দিন আমি লিস্ট করে নিচ্ছি হ্যাঁ আমার সময় মতো আমি লোক পাঠিয়ে রং পাঠিয়ে দেবো কী কী রং লাগবে আপনি বলুন ক রকম রং লাগবে আচ্ছা ঠিক আছে আপনি একদিন আসুন না এসে রংটা দেখে যান দেখে যেমন কোয়ালিটি নেবেন তেমন রংয়ের দাম বলে দেবো এখন তো রং নিচ্ছেন না লোক ঠিক আছে আপনার কবে দরকার আচ্ছা ঠিক আছে দুটো লোক দিয়ে দিতে হবে আর রংটা পাঠিয়ে দিতে হবে তাই তো আচ্ছা কী কী রং দেবো না কালারটা কী বলুন না অন্তত হলুদ লাগবে কি গোলাপি লাগবে কি বেগুনি লাগবে সেই কালার ও গোলাপি আর সবুজ ঠিক আছে গোলাপি আর হ্যাঁ হালকা গোলাপি আচ্ছা হালকা গোলাপি আর সবুজ রং দিয়ে